কি বন্দনাদি বলছ ও আরে বলো হ্যাঁ চেষ্টা করছি তো আমাদের এখানে তো মানে পৌষ পার্বনে তো মেলা বেশ বিরাট আয়োজন হয়েচে ওই কারণে তাড়াতাড়ি ধান টান মানে কেটে গোছ করার ব্যবস্থা করছি তোমাদের এখানের মানে চাষবাস সব মানে খবর কদ্দূর গো আমাদেরও তো আমি তাড়াতাড়ি করে মানে খুব তা ব্যবস্থা করছি যাতে পুজোর আগে সব মানে ধান কাটা সব গোছ হয়ে যায় কারণ প্রচুর কুটুমজন আসবে এ বছর তো বিরাট অনুষ্ঠান হবে একবারে নাটক একবারে অর্কেস্ট্রা বাচ্চাদের নাচ আরো অনোক কিছু যাত্রা এসব হবে আর মেলা তো প্রচুর বসে দোকানদানি বিরাট বসবে তোমার এখানে কেমন দোকান বসছে গো যেদিন যাত্রাটা হবে বলবে যাবো তাহলে দেখতে আমাদেরও ওরকমই করবো না না নাহলে এরকম পুজোর আগে না এগুলো শেষ করলে তখন করার সময় দেওয়া যাবে না হুম আর এই পুজোতে সবাই আসবে কারণ এই পুজোটা মানে সবারই মানে প্রিয় মেলা বসছে প্রচুর মানে সবাই আসবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মেলায় দেখা হবে হুম হুম